চাষের ক্ষেত্রে আমার এটুকু বলার যে চাষটা এখন মানুষের জীবন জীবিকার মানকে চাষ দিয়ে বা কৃষিকাজ দিয়ে অনেক বেশি আত্মনির্ভর করতে পেরেছে এবং অনেক বেশি মসৃণ করেছে তাই চাষের ওপর আগে যেমন আমরা হাঁটু পরা চাষিভাইদের দেখতাম এখন কিন্তু সেই চাষিদের জীবনের মানটা অনেক উচ্চতরে চলে গেছে তারাও তাদের ছেলেমেয়েদের ভালো ভালো স্কুলে পড়ানো পাশাপাশি পড়াশোনার পরিকাঠামো দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চাষকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গের এক শ্রেনীর মানুষদের তাদের জীবন এবং জীবিকা প্রতিনিয়ত ভালোভাবেই এগিয়ে চলেছে এটুকু বলতে পারি আরও যেন উন্নতি হয় এটা তো আমার প্রতিদিনের প্রত্যাশা সরকার এ ব্যাপারে নিশ্চয় ঋণ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ দিয়ে কৃষকদের পাশে ও বা চাষিভাইদের পাশে রয়েছে এটাও আমি বলতে পারি আর বর্তমানে যারা এসসি বা এসটি বা অনগ্রসর শ্রেনীর কৃষক তাদের জীবন জীবিকাও যেন আরও এগিয়ে যায় কারণ অনেক অশিক্ষিত পরিবারের বা অশিক্ষিত বলাটা হয়তো আমার ভুল যারা পিছিয়ে পড়া সেই সমস্ত চাষিভাইরা সঠিকভাবে এগোতে পারেনা যে কি কি প্রকল্পের সঠিক সুবিধা তারা পাবে কিন্তু তারা যদি এই ব্যবস্থাটা পায় তাহলে তাদের জীবন জীবিকার মানও অনেকটা উন্নত হতে পারে যদি সেই সুবিধাটুকু তারা সরকারিভাবে পেয়ে থাকে এই জন্য যদি সেই অঞ্চলের কিছু মানুষ তারা সচেতন হয়ে যদি তাদেরকে কাছে এই সরকারি সুবিধার কথা বলে এবং কীভাবে তারা এগোতে পারবে এই সুবিধাটুকু পাওয়ার জন্য সেই উপদেশটুকু দিয়ে তাদেরকে যদি আরও কাছে আনতে পারে তাহলে আমার মনে হয় তারাও এগিয়ে চলবে আর শুধুমাত্র আমরা জানি চাষিভাইদের চাষিভাই ভাই বলতে শুধুমাত্র পুরুষতান্ত্রিক চাষিভাইদের কথা জানি কিন্তু পুরুষ নয় এক্ষেত্রে নারীরাও কিন্তু পিছনে থাকে যেমন চাষিভাইরা তো চাষ করে বাড়ি নিয়ে এল সেই চাল ধানটাকে সেদ্ধ করার কাজে কিন্তু আমরা নারীদের পেয়ে থাকি ধান শুকোনোর ক্ষেত্রে ডাল শুকোনোর ক্ষেত্রে গম শুকোনোর ক্ষেত্রে তাদের পেছনেই কিন্তু নারীদের অবস্থান তো আমার মনে হয় নারীরা যদি সেই অবস্থান থেকে একটু এগিয়ে অর্থাৎ সরাসরি চাষের ক্ষেত্রেও চাষ রোপণ যে ধানের বীজ রোপণ বীজ তোলা এই কাজেও যদি এগিয়ে আসে তাহলে তারাও যেন চাষিভাই না চাষিবোন হিসেবে পরিচিতি পাবে তারাও অর্থের যোগান করে সংসারে শ্রীবৃদ্ধি করতে পারবে এইটুকুই আমার বলা